আমি মাঝ বয়সী মানুষ হিসাবে বলতে পারি যে তরুণ এবং বয়স্ক লোকদের মধ্যে একটা মেলবন্ধন থাকা উচিত যেটা বর্তমানে দেখা যায় না আজকালকার প্রজন্ম অনেক আপডেটেড অনেক এগিয়ে তো তার জন্য তার জন্য এসব এগিয়ে থাকার জন্য আমাদের এলাকা তরুণ বয়সী ছেলেরা তারা নিজেদের মতো করেই ডিসিশান নিতে চায় তো এদের দুজনের মধ্যে একটা মেলবন্ধন থাকা দরকার এই পার্থক্য নিয়ে আমি কথা বলি আমি অনেক মানুষকে বোঝাই এগুলো আমি করে